হুম বলছিলাম দিদি আপনি মাংস কীসে রাখেন ফ্রিজে রাখেন কি না মিথ্য়ে কথা বলবেন না একদম দিদি মাংসটা আমি আপনার কাছ থেকে যে মাংসটা নিয়ে এলাম সকালে মাংসটা তো রান্নার পরে প্রচণ্ড দুর্গন্ধ করছে বা কোনো টেস্টই নেই এবং মাংসটা কেমন লাগছে এরপরে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে হ্যাঁ তাহলে আমি বাড়িতে একটা অনুষ্ঠান আছে বেশ বড় মাপের আমার তিরিশ থেকে চল্লিশ কিলো মতো মাংস লাগবে আপনি কি টাটকা মাংস দিতে পারবেন আমার বাড়িতে যদি আমার সামনে রেখে কাটেন মেরে যদি দ্যান তাহলে আমি নেব আমাদের এক সপ্তাহ পরে অনুষ্ঠানটা আমি আপনার কাছে যাব খনে গিয়ে কত কী হবে দাম দর দাম আমি এগ্রিমেন্ট করবো করে আপনি একটু দাম ঠিকঠাক করে নেবেন তাহলে নেব

তা তিরিশ কেজি ম্যাক্সিমাম তিরিশ কেজি